বর্তমান ভারতের উদ্যোক্তাদের জন্য একটি যুগ কারণ ভারত সরকার বিভিন্ন পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এবং আর্থিক সহযোগিতার জন্য লোনের ব্যবস্থা করছেন যেমন মুদ্রা লোন তো আছে এবং ব্যাংকের থেকে বিভিন্ন ধরনের লোনেরও ব্যবস্থা করছেন যা অতি সহজে উদ্যোক্তারা পেয়ে যাচ্ছেন এবং সরকারি তরফ থেকে জায়গা ও জমিরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যা স্বল্পমূল্যে এবং সেই কারণেই ছোটো ছোটো উদ্যোক্তারা পরিকল্পনা অনুযায়ী নিজের পরিকল্পনা বা বাস্তবায়ন করতে পারছে